হ্যাঁ স্কুল বা কলেজ জীবনে আমি অনেক ভারতীয় বিজ্ঞানীদের সম্বন্ধে জেনেছি আমি অনেক গণিতবিদদের সম্বন্ধেও স্কুল বা কলেজে তাদের সম্বন্ধে জেনেছি আমার জানা ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে একজন অন্যতম হলো আচার্য জগদীশ চন্দ্র বসু আমার জানা ভারতীয় গণিতবিদদের মধ্যে অন্যতম হলো ডক্টর রামানুজন আচার্য জগদীশ চন্দ্র বসু আচার্য জগদীশ চন্দ্র বসু ছিলেন ভারতবর্ষের একটি অন্যতম বিজ্ঞানী যিনিই প্রথম আবিষ্কার করেছিলেন যে গাছেরও প্রাণ আছে আমরা হয়তো কোনোদিন ভাবতেও পারিনি যে গাছের মধ্যেও প্রাণ রয়েছে আমরা প্রত্যেকেই জানি গাছ কথা বলতে পারে না চলতে পারে না বা যে হাত নেই ওদের কোনো ব্যথা অনুভব হয় না কিন্তু বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তিনিই ছিলেন যে প্রথম লক্ষ করেছিলেন যে গাছেদের মধ্যেও প্রাণ রয়েছে তাদেরও বেদনা হয় তারাও মনের ভাব প্রকাশ করতে চায় তাদেরও কষ্ট হয় আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি তাঁর বিজ্ঞানের মাধ্যমে প্রণাম প্রমাণ করে দিয়েছিলেন যে গাছেদের মধ্যেও প্রাণের অস্তিত্ব রয়েছে তাদের মধ্যেও কিছু কিছু গাছ রয়েছে যারা চলন এবং গমনেও সক্ষম গাছেরা আহার গ্রহণ করে গাছেরা কষ্ট প্রকাশ করে এই আমাদের যে আচার্য জগদীশ চন্দ্র বসুই ছিলেন প্রথম বিজ্ঞানী যিনি এই পৃথিবীর মধ্যে প্রথম প্রমাণ করেছিলেন গাছের মধ্যে প্রাণ আছে এছাড়া গণিতবিদদের মধ্যে ডক্টর রামানুজন যিনি ছিলেন একজন খুবই ভারতবর্ষের একটি মধ্যবিত্ত ঘরের ছেলে যাকে কেউ কোনোদিন ভাবতে পারেনি যে তিনি এত বড় একটি গণিতবিদ হয়ে উঠবেন এই তিনিই ছিলেন তিনি যখন ছোটো তার স্কুল জীবনে পড়তেন তখন স্কুল জীবনে থাকাকালীন তিনি কলেজের বই পড়তেন এবং তাদের যে সমস্ত অঙ্ক কঠিন অঙ্ক যেগুলো স্যারেদের পক্ষেও গণনা করা তার উত্তর বের করা সম্ভব ছিল না তিনি সেই সময়ে সেগুলোর উত্তর বার করে দিতেন এই জন্য প্রত্যেকেই তার ওই ছোটোবেলায় ওই কীর্তি দেখে অবাক হয়ে যেত এবং পরবর্তীকালে এই রামানুজন হয়ে উঠেন পৃথিবীর মধ্যে অন্যতম একটি গণিতবিদ